আমার এলাকার প্রাথমিক পেশা বলতে তেমন কিছুই নেই তবে আমি কলকাতায় থাকি তাই সেই হিসেবে মৃৎশিল্পটা এক পেশা হিসেবে রয়েছে কলকাতার কুমোরটুলিতে মাটির প্রতিমা তৈরি করা হয় এবং বহু মানুষ এই পেশার সাথে যুক্ত রয়েছে সেখানকার কারিগরেরা খুব সুন্দরভাবে প্রতিমার মুখ ফুটিয়ে তোলে যা বলে বা ভাষায় প্রকাশ করা যাবে না ছাঁচে ফেলে প্রতিটা মূর্তি খুব সুন্দর করে বানানো হয় এবং প্রতিটা মূর্তির মুখ সুন্দর করে ফুটিয়ে তোলা হয় অনেক পর্যটকেরা তখন কুমোরটুলিতে এসে ভিড় জমায় এবং তারা প্রতিমা বানানো দেখে এবং তার জন্য অপেক্ষাও করে থাকে দুর্গা পুজোর আগে বেশি পর্যটকেরা ভিড় হয় এই কুমোরটুলিতে তাদের তৈরি প্রতিমা বিশ্ব বিখ্যাত এবং সারা দেশে তা পাঠানো হয় এবং তা পূজা করা হয়